হ্যাঁ আমি কাউকে উপহারা হিসে উপহার হিসেবে হ্যাঁ দেওয়ার জন্য ছোটোবেলায় অনেক সময় গো গদ্য না লিখলেও কবিতা লিখেছিলাম আমার মনে আছে যখন আমি ক্লাস এইটে পড়তাম তখন একটি মেয়েকে আমার খুবই ভালো লাগতো তার নাম হলো পলি তাকে আমি এতোটাই ভালো লাগত যে তা স সে আমার ভালো বন্ধুও ছিলো তাকে আমি তাকে আমি ভালো নিজের অনুভূতি বোঝানোর জন্য কবিতা লিখেছিলাম সেইটাই হলো আমার প্রথম কবিতা লেখা সেই কবিতাটা পড়ে প্রথমে হেসেছিলো কারণ আমি তখন কবিতা লেখা ভালোভাবে জানতাম না তারপর যখন আমি বড়ো হই ধীরে ধীরে কবিতা লেখা কিভাবে লিখতে হয় কিভাবে লিখলে আরও লেখাটা উৎকর্ষ হয়ে ওঠে যখন বুঝতে পারি তারপরে স্কুল লাইফে ইলেভেন বা টুয়েলভে বা কলেজেও আমি অনেকবার অনেক মহিলাদের জন্য বা নিজেদের বন্ধু বান্ধবের জন্যও কবিতা তাকে উপহার দিয়েছি পরে তারা কবিতাগুলি পড়ে খুবই আনন্দিত বা উৎফুল্লিত হয়েছে অ্যাঁ যেটা আমাকে অনুপ্রেরণা জোগায় কবিতা লেখার প্রতি যেহেতু আমার কবিতাগুলো তাদের মধ্যে পছন্দ তাদের এতো পছন্দ হয় সেই জন্য আমি কবিতা অনেক খবরের কাগজেও দিয়েছি সেই ক খবরের কাগজেও আমার কবিতা অনেকবার ছাপা হয়েছে সেই জন্য আমি এতোটা উপ উপহার হিসেবে দেওয়ার পর থেকে আমার এতোটা যে উন্নতি হয়েছে সেটাতে আমি অনেক উৎফুল্লিত